আমার প্রিয় শহর বলতে আমি গ্রামকেই বুঝি কেননা আমার ছোটোবেলাটা গ্রামেই আমি গ্রামে থাকতে বেশি পছন্দ করি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কেননা গ্রামে পশু পাখিয়ের ভোরবেলার যে একটা ডাক বেশ আমার ভালোই লাগে ওই সময়টা ঘুম ভেঙে যায় একটা মনোরম আওয়াজ বেশ ভালো লাগে আবার গ্রামে মাছ চাষ হয় গ্রামে সবজি চাষ হয় সব কিছুর প্রকৃতির নিজেদেরই কোনো কিছু কিনে খেতে হয় না যখন ইচ্ছা করলো মাছ পুকুর থেকে ধরে টাটকা মাছ জ্যান্ত মাছ আমরা খেতে পারি টাটকা সবজি বাগান থেকে আমরা কিনে খেতে পারি এবং প্রচুর গাছপালা থাকার শর্তে আমাদের যে একটা নিশ্বাস আমরা নিই ফ্রেশ অক্সিজেন আমরা পাই আমাদের বেশ ভালো লাগে কিন্তু শহরের ক্ষেত্রে প্রচুর গাড়ি ঘোড়া থাকা সত্ত্বে যে ধোঁয়াটা আমরা যে পাই ওটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ওখানে কার্বন ডাই অক্সাইডের ভাগটা বেশি থাকে অক্সিনেনের ভাগটা কম থাকে এবং প্রচুর ধুলো ধালা নোংরা মনোরম পরিবেশটা ভালো নয়